আপনার দুটোর সময় পিক আপের জায়গায় পৌঁছে যাওয়া উচিত ছিল কিন্তু আপনি এখনো পর্যন্ত পৌঁছোতে পারেননি আমি রয় মুদ মুদি দোকানের সামনে দাঁড়িয়ে আছি আপনি ওখানে তাড়াতাড়ি চলে আসুন